হ্যালো নমস্কার হ্যাঁ হ্যাঁ বলুন

ও আচ্ছা হুম হুম হুম ও হ্যাঁ হ্যাঁ আপনার বাচ্চাকে প্রতিদিন সকালে আগে উঠেই উষ্ণ জল খাওয়াবেন হ্যাঁ তার তার পরে সবুজ শাক সবজি এগুলো খাওয়াবেন ফল খাওয়াবেন বেশি বেশি করে হ্যাঁ দুধ খাওয়াবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে বাচ্চা মায়ের দুধ খাচ্ছে সে মায়ের দুধই খাবে হুম সবু সবুজ শাক সবজি খাওয়াবেন ফল খাওয়াবেন দুধ খাওয়াবেন হ্যাঁ এগুলো বেশি বেশি করে খাওয়াবেন আর এখন এই ঠান্ডার সিজন ঠান্ডার সিজন এখন একটু মধুও খাওয়াবেন তাহলে সর্দি কাশির সমস্যা সকালে খাওয়াবেন ওই উষ্ণ জলের সাথে খাইয়ে দেবেন

হ্যাঁ হ্যাঁ সবার সাথে খেলবে খেলাধুলো করবে সবার সাথে প্রকৃতির সাথেও ওদেরকে মিশতে দেবেন হুম এতে বাচ্চার গ্রোথ ভালো হবে ওদের মানসিকতা হ্যাঁ আচ্ছা তিন টাইম খাওয়াবেন আর তার মাঝে মাঝে মানে বলছি না ওইভাবে ফল খাওয়াবেন একটু দুধ খাওয়ালেন ওকে হুম আর তিন টাইমই মানে ভাত খাবে ভাতের সাথে সবজি খাবে সবুজ শাক সবজি হুম একটু মাছ খেলো একটি পিস করে মাঝে মাঝে একটু মাংস খেলো একটু মাংসর ওই স্যুপ করে খাওয়াবেন বাচ্চারা তো একটু চঞ্চল হবেই তাই না হুম ওদের ওদেরকে ওদেরকে খেলতে দেবেন হ্যাঁ সবার সাথে খেলতে দেবেন তাহলে দেখবেন বাচ্চা

হ্যাঁ একটু ভোরবেলা ওদের তোলার চেষ্টা করবেন একটু সকাল সকাল উঠলে ওই প্রকৃিতির হুম ঠিক আছে ঠিক আছে